আমি তো পাখি দেখি পাখি তো ওটা বিভিন্ন ধরনের নানারকম পাখি তো দেখা যায় কারণ পাখি এমনি ডাঙার পাখিগুলো ওড়ে বিভিন্ন রকমের পাখি ডাঙার পাখিগুলো এমনি গাছপালাতে বসে থাকে সেগুলো তো বেশ সহজে দেখা যায় দেখতে পাওয়া যায় জলেতে যে পাখিগুলো থাকে মাছ ধরে খায় সে পাখিগুলো বক হাঁস পাখি মুরগি পাখি এগুলো মাছ ধরে মাছরাঙা এগুলো তো সহজে আমরা দেখতে পাই বা ডাঙার পাখি ডাঙাতেও শালিখ ময়না টিয়া বা চড়ুই পাখি এগুলো আমাদের এখানে বেশ সুন্দরভাবে চলাফেরা করে এদের ডাঙাতে আমরা রোজ তো দেখা যায় আমরা দেখতে পাই খুব সুন্দরভাবে আমি পাখি তো খুব ভালোবাসি এই পাখিগুলো আমরা সহজেই আমরা দেখতে পাই যে মাছ জলের পাখিগুলো জলেতেও দেখা যায় পানকৌড়ি মাছ ধরে খাই বাজ বাজ পাখিগুলো ওপরের পাখি ওগুলো দূরবীন দিয়ে দেখতে হয় বাজ পাখি চিল এগুলোতেও আর এমনিভাবে দেখতে পাই না ওইগুলো দূরবীন দিয়ে দূরবীনের সাহায্যে ক্যামেরার সাহায্যে আমরা ওগুলো দেখতে পাই ওরা ওগুলো ওই পাখিগুলো আকাশে ওড়ে চিল বাজ পাখি এগুলো সহজে ওদের দেখা যায় না তা ওদের ওরা সব বাজ পাখিগুলো ওরা বা চিল আকাশে অনেক দূর থেকে অনেক দূরে দূরে উড়ে উড়ে যায় তার জন্যে সহজে আমরা দেখতে পাই না দূরবীনের সাহায্যে বা ক্যামেরার স্কোপের সাহায্যে আমরা দেখতে পাই আর যে ডাঙ্গার পাখি ডাঙ্গায় বন বাজারে সব জায়গায় মাঠে ঘাটে আমরা সব রকম পাখি দেখতে পাই অনেক পাখিগুলো আমরা ডাঙ্গার পাখি গাছপালা থেকে আমরা উপভোগ করি দেখতে পাই কিন্তু যে বাজ পাখি ছিল ওদের আমরা সহজেও কোনো জায়গায় দেখতে পাই না আকাশে দেখ দেখা যায় কিন্তু দূরবীনের সাহায্যে দূরবীনের সাহায্যে জুম করে বড়ো করে দেখা ছোটো পাখি ছোটো ছোটো দেখা যাচ্ছে আমরা দূরবীনের সাহায্যে বা ফোনে ফোনের মোবাইল ফোনের সাহায্যে আমরা দেখতে পাই ক্যামেরার সাহায্যে ও জুম করে আমরা বড়ো ছোটো জিনিসটাকে টেনে বড়ো করে দেখার দেখে আমরা উপভোগ করি আর জলের পাখিগুলো তো জলে কাছাকাছি থাকে সেগুলো আমরা তো দেখতে যেমন বক মাছ ধরে খায় মাছ রাঙা পাখিও মাছ ধরে খায় জলেতে হাঁস পাখি মুরগি পাখি এগুলো সব জলের পাখি দেখা যায়